হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো আর একটু সামনে আর একটু সামনে যাও বাঁ দিকে ঢুকলে পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই তো সামনেই বাঁ হাতে বাড়িটা হ্যাঁ দাড় করাও এই তোমার ভাড়া কত হয়েছে গো তিনশো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে আমার কাছে কিন্তু খুচরো নেই সরি আমার কাছে পাঁচশো টাকার নোট আছে ও তোমার কাছে ভাড়া নেই খুচরো নেই তা বাবা তালে কী করে হবে খুজরো আমি করতে গেবো খুচরো তো আমার কাছে এক্ষুনি দেওয়ার সম্ভব না তোমাদের জায়গায় ভাড়া খাটো তোমাদের কাছে খুচরো তো থাকা দরকার খুচরো নেই আর ঠিক আছে তাহলে আর কিছু করার নেই একটা কাজ করো তুমি তোমার ফোনপে বা জি পে আছে তো ও আচ্ছা ঠিক আছে তাহলে প্রবলেম নেই আমি আমার ছেলেকে ডাকছি হ্যাঁ ও তোমার ফোনপে বা জিপেতে তোমাকে পেমেন্টটা করিয়ে দিচ্ছি ঠিক আছে এটা গেলো দুমিনিট দাড়াও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো আমার ছেলে এসে গেছে যাক ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার তিনশো পঁচাত্তর টাকা ও জিপে করে দিয়েছে ঠিক আছে দেখে না তুমি মিলিয়ে না তোমার পেয়ে পেমেন্টটা ঢুকে গেছে তো হ্যাঁ ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আর তোমার পয়সা পেয়ে গেছে সেটাও আমি শান্তি ওকে ঠিক আছে এই সামনে থেকে ঘোরো বাম দিকে একটুখানি এগিয়ে গেলেই মেন রোড পেয়ে যাবে তোমার যেতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওকে ওকে টাটা